এক এক দুহাজার দশ সাত দশ দুহাজার চার পাঁচ নয় দুহাজার পনেরো পচিঁশ আট দুহাজার একুশ চোদ্দো পাঁচ দুহাজার বাইশ